আমার কাছে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে কালার পেনসিল কালার পেনসিলগুলি আমার খুবই কাজে লাগে এগুলির ইতিবাচক দিক হচ্ছে যখন আমি কোনো ছবি আঁকি তখন যে ছবিগুলির বাস্তবায়িত রূপ ফুটিয়ে তোলার জন্য আমার এই রঙ পেনসিলগুলি কাজে লেগে থাকে রঙ পেনসিলের দ্বারা যখন আমি কোনো ছবিতে রঙ করি তখন সেই ছবিতে এমন মনে হয় যেন ছবির মধ্যে প্রাণ চলে এসেছে ছবিগুলিতে রঙ করার জন্য ছবির মধ্যে বাস্তবতাটা অনেকটাই ফুটে ওঠে এই জন্য রং পেনসিলগুলি আমার অনেকটাই কাজে লেগে থাকে